এই একটা ব্যাপারে আমাদের জেলা আমি মনে করি পিছিয়ে রয়েছে আমরা যেহেতু মফস্বলে থাকি আমাদের এখানে যে বিভিন্ন রকমের বহুত প্রতিভাসম্পন্ন প্লেয়াররা ঠিকমতো ফোকাসের অভাবে ও ভবিষ্যতে এক জায়গায় গিয়ে থেমে যায় আর আমাদের এখানে যে বহুদিন ধরে একটা স্টেডিয়াম আছে দুর্ভাগ্যবশত জানি না কোন কারণে এখনো অবধি স্টেডিয়ামটা পূর্ণাঙ্গ রূপ পায়নি তবে এরই মধ্যে আমাদের এখানে যে আসানসোল সাব ডিভিশান আছে তারা কিছু চেষ্টা করছে তারা কিছু টুর্নামেন্ট করে এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের এদিকে ইদানিং লক্ষ্য করছি মহিলা ফুটবলের দিকে সবাই নজর দিয়েছে চার পাঁচটা মহিলা ফুটবল ক্লাবও হয়েছে এবং আমরাও চেষ্টা করি আমি যাদের সাথে যুক্ত আমরাও চেষ্টা করি মহিলাদের ফুটবল যেন দিকে দিকে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা আমাদের এই সীমিত সামর্থ্য নিয়ে বছরে একটা দুটো টুর্নামেন্টের আয়োজন করি আর তাছাড়া আমাদের এখানে যেটা একটা খুব ভালো উদ্যোগ ছিল এই মুহুর্তে তারা উদ্যোগহীনতায় ভুগছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা মোটামুটি বেঙ্গল লেভেলে একটা ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প হয়েছিলো আমাদের স্টেডিয়ামে না জানি কি কারণে ওটা এখন প্রায় মৃতপ্রায় এসব দিকে একটু নজর দিলে পরে খুব ভালো হয়